আমার দৈনন্দিন জীবন হচ্ছে যে আমি প্রত্যেক সকালে উঠে প্রাতঃভ্রমণ করে থাকি তারপরে এসে ছবি আঁকায় মন দিই এটা আমার প্রতিদিনের ভালো লাগা ও প্রধান কাজ এ কাজটা দিয়েই আমার দিনের শুরু এরপর যেমন বিদ্যালয়ে যাওয়া সেখানে অন্যান্য শিক্ষাগ্রহণ করা এবং কিছু বন্ধুদের সাথে কিছু সময় মজা করে কাটানো হয় বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফিরে আমি কিছু কিছু ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনা করাই এরপর কিছুক্ষণ আমি পরিবারের সাথে সময় কাটাই এরপর আমি কিছুক্ষণ টেলিভিশনে সময় দিই প্রিয় কার্টুন দেখি দিনের শেষেও আমি কিছুক্ষণ সময় দিই আমার আঁকাতে এই হল আমার দৈনন্দিন জীবনের তালিকা